আপনি আমি তো সবসময় এখান দিয়ে মাল নিই এই দোকান থেকেই মাল নিই তা সত্ত্বেও মালের কোয়ালিটি এত কম কিন্তু তা সত্ত্বেও দাম আপনি এত বেশি নিয়েছেন আমি এখানে সমস্ত বাড়ির সব জিনিসই মুদিখানার মাল যত কিছু আছে সব কিছু নিয়ে যাই চিনি তেল থেকে চাল চিনিটা খুবই সমস্যা চিনিটা জলের টাইমে চিনি দিয়ে মানে শুকনো আসে না সেটা জমে যায় সেটা কোনো অসুবিধা হয় চা পাতিতে চায়ের কালার আসে না খুবই অসুবিধা তেলে ঠিক মতো মানে তেলের কালার আসে না তেলে ঠিক মতো সুগন্ধ আসে না তেলের এমনি মানে ভাজাভুজি হলে সেটা অসুবিধা হয় খুবই মানে প্রবলেম

আর কোনো অসুবিধা বলতে এই যে সময়ে পাওয়া যায় না সময়ে পাওয়া যায় না বেশিরভাগ দোকানে ভিড় থাকে আর এমনি অসুবিধা যেটার যে দামটা খুব বেশি হয় দামটা খুবই বেশি হয়

ধন্যবাদ আমার এই কথা শোনার জন্য